হ্যালো হ্যাঁ বলছি স্যার ওই আমি ফোন করলাম এটা পুলিশ স্টেশন তো আচ্ছা বলছি স্যার ওই আমাদের ফ্যামিলিগত সমস্যায় হ্যাঁ খুব ঝামেলা হচ্ছে তা আমাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না স্যার আমি কি করবো এখন ওই স্যার ফ্যামিলিগত ম্যাটার জায়গা সংক্রান্ত ম্যাটার নিয়ে কাকাদের সঙ্গে খুব ঝামেলা হলো ওই কাকারা ওনারা তো ওনার ছেলে পুলের অনেকজন আমি স্যার একা ওই জন্যন্য স্যার আমার ও সবাই চড়া হয়ে মারপিট করতে আসছে বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না আমি স্যার এখন ভয়ের মধ্যে আছি স্যার আমি এখন কি করবো আচ্ছা স্যার বলছি স্যার থানায় গেলে কি কাজ হবে স্যার আচ্ছা বলছি স্যার ওরা তো অনেকজন স্যার ওরা চার পাঁচ ভাই স্যার আমাকে বেরোতে দিচ্ছে না হ্যাঁ আর স্যার খুব ভয়ের মধ্যে আছি আমাকে সাপোর্টেতেও করছে না স্যার আপনারা যদি একটু হেল্প করেন খুব ভালো হয় আচ্ছা বলছি স্যার কমপ্লেনটা কি আমি গেলে হবে নাক কি আমার বাড়ির অন্যকেও গেলে হবে আচ্ছা আচ্ছা তাহলে আমি কি তাহলে ওখানে যাবো বলছেন তাই তো আচ্ছা ওকে স্যার থ্যাংক ইউ